আমি যে শাড়িটা কিনেছিলাম ওই শাড়িটার কাপড়ের যে কোয়ালিটিটা ওই কোয়ালিটিটা খুবই খারাপ কাপড়ের কোয়ালিটি দু তিনবার পড়ার পরই কাপড়টা কিছু কিছু জায়গায় ফেসে গেছে যে ক সুতোর যে কাজ করা ছিল কিছু কিছু সুতো উঠেও গেছে